আগে মানুষ কথা বলতে জানতো না আগে মানুষ ইশারায় কথা বলতো এবং আস্তে আস্তে যখন তারা কথা বলতে শেখে তখন বিভিন্ন ভাষা ভাষায় কথা বলতে বলতে শেখে যেমন তামিল ভাষা তারপরে হিন্দি ইংলিশ এবং যেমন আমাদের বাংলা ভাষা বাংলা ভাষা দু প্রকার দু প্রকার একটা হলো সাধু ভাষা এবং এক না আরেকটা হলো চলিত ভাষা সাধু ভাষায় প্রাচীনকালের লোক সাধু ভাষায় কথা বললো এবং আস্তে আস্তে মানুষ যত মানুষের সাথে মিশছে যেমন বিভিন্ন রাজ্যে মানুষের সঙ্গে সে মিশছে এবং তাদের ভাষার পরিবর্তন এসেছে ভাষার সাথে তারা তাদের নিজের সঠিক ভাষাটাকে গুছিয়ে বলতে শিখেছে বাংলা ভাষাটা যেমন আগে সাধু ভাষা থেকে এখন চলিত ভাষায় এসছে যেমন এখনও যা বাংলা ভাষা এখনও অনেক ইংরাজি ওয়ার্ড মানে ইংরাজি শব্দ ব্যবহার হয় যেমন গ্লাস চেয়ার আরো বিভিন্ন কিছু এগুলো সব ইংলিশে মানুষ ইংরাজিতেই আছে কিন্তু মানুষ সেটা বাংলা ভাষায় যুক্ত করে কথা বলা শিখেছে